আগামী বছরগুলিতে চাষাবাদ শিল্পে কেমন পরিবর্তন আসবে অনেক ধরণের পরিবর্তন অনেক ধরণের পরিবর্তন আসবে যেমন আপনাদের কৃষিকাজের প্রযুক্তিতে অনেক বড় ভূমিকা পালন করে যেমন এখন ধান কাটার মেশিন ধান ঝাড়ার মেশিন বা মাটি কাটার মেশিন এগুলো এগুলো সব অল্প সময়ের মধ্যে বেশি কাজ করে যায় বা এসব এখন দৈনিক এসব এখন দৈনিক ভূমিকা ভূমিকা পালন করে এখন যারা আর কি চাষ করতে আরকি পারে না তাদের পক্ষেও সুবিধা এখন মোবাইলের আপসের ভিডিওর মাধ্যমে ওরা সবকিছু সমস্ত কাজকর্ম মেশিন চালানো মেশিন ব্যবহার করা শিখে ওরা কাজ করতে পারে তার জন্যও কম সময়ে ওদের বেশি রোজগার হয় বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে এসব আরকি